সাঁতারুদের ক্ষেত্রে সাধারণ কিছু ভুল হয় যেগুলো হচ্ছে তারা ঠিকঠাক জলের গভীরতা এবং জলের স্রোত সম্পর্কে না জেনে তারা জলে নেমে পড়ে সা সাঁতার কাটতে তো এই ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তারা যেন ঠিকঠাক জলের মাপটা এবং স্রোতটা দেখে সাঁতার কাটতে নামে এইটুখানি